একটি ছবি আঁকার জন্য প্রথমেই দরকার একটি ড্রয়িং খাতা বা পেপার পেনসিল রাবার আর ইরেজার যাতে ছবিটা সম্পূর্ণ সুন্দরভাবে করা যেতে পারে ছবিটা সম্পূর্ণ আঁকা হয়ে গেলে বা তার ভাবনা ছবিতে প্রকাশ করার পরে সেটার রঙ দিয়ে ভরাট করার জন্য বিভিন্ন রকমের রঙ আমরা ব্যবহার করতে পারি যেমন মোম রঙ জল রঙ ফেব্রিক রঙ অ্যাক্রেলিক কালার বিভিন্ন ধরনের কালার ব্যবহার করে আমরা ছবিতে আমাদের মনোভাব প্রকাশ করতে পারি ছবি আঁকার জন্য মানুষের মনে প্রথমেই চিন্তা ভাবনা না আসলে আমাদের উচিত অনলাইন বা অফলাইনের সাহায্য নেওয়া কারণ অনলাইন অফলাইনের মাধ্যমে আমাদের এর ভাব প্রকাশ করতে আরও সহজ হয় এবং এর মাধ্যমে আমরা আমাদের মনোভাব প্রকাশ করতে পারি ছবির মাধ্যমে প্রথমে আমার ছবি আঁকার জন্য আমি প্রথমে অনলাইন অফলাইনের মাধ্যমে একটি সাম্প্রতিক একটি চিত্র মনে ভেবে নিই তারপর সেই চিত্রটি ফুটিয়ে তোলার জন্য একটি কাগজের উপর পেনসিল দিয়ে সেটিকে সম্পূর্ণ করি তারপর সে আঁকাটি সম্পূর্ণ হয়ে গেলে আমি আমার পছন্দের যে কোনো রঙ নিয়ে সেই ছবিটি আঁকার জন্য সম্পূর্ণ করতে করতে থাকি জল রঙ দিয়ে প্রথমে ছবিটিকে আমি সম্পূর্ণ করি তারপরে ছবির চারধারে বিভিন্ন ধরনের আরো সুন্দর করার জন্য বিভিন্ন ধরনের কালার ব্যবহার করি আরো নানা ধরনের সুন্দর বানানোর জন্য ছবির চারিদিকে গাছ ঘর পশু পাখি বিভিন্ন আরো চিত্র করতে পারি যাতে ছবিটি আরো মানুষের কাছে প্রকাশ করার জন্য আরও সহজ হয়ে ওঠে এতে আমাদের ছবিটিও দেখতে সুন্দর লাগে এবং আরো গ্রহণযোগ্য হয়ে ওঠে